আমাদের স্থানীয় বা আঞ্চলিক সব থেকে বিখ্যাত পর্যটন কেন্দ্র হচ্ছে ইসকন মন্দির এই মন্দির হিন্দু সম্প্রদায়ের জন্য অনেকটাই আকর্ষণীয় একটি স্থান এই মন্দিরে সকলেই আসতে চান কিন্তু অর্থনৈতিক কারণে সকলে আসতে পারেন না এই মন্দিরে আকর্ষণের জন্য আমরা আমাদের সম্প্রদায়ের মানুষের কাছে প্রচার করতে পারি এবং এটি গুরুত্ব অত্যন্ত আরও বৃদ্ধি করতে পারি এই স্থানটি একটি পবিত্র পীঠস্থান হিসেবে গণ্য করা হয়ে থাকে আমাদের এখানে অনেক রকম আকর্ষণ রয়েছে এই মন্দির ছাড়াও আর বিভিন্ন জায়গা রয়েছে আমাদের এই জেলাতে এই জায়গাগুলিতে আমরা যদি ঘুরতে যাই তখন আমাদের এক দিনে ঘোরা সম্ভব হবে না এখানে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যা প্রচার করার মাধ্যমে আমরা আমাদের সম্প্রদায়ের নাম আরও উঁচু করতে পারি এবং আমরা বৃদ্ধি করতে পারি আমাদের ঐশ্বর্য এভাবেই আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এই পর্যটনের দ্বারা এই পর্যটন কেন্দ্রগুলি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় এই পর্যটন আমাদের গৌরব এই পর্যটন কেন্দ্রগুলি বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচার করা যেতে পারে যেমন যদি আমরা এই মন্দিরকে আরও বৃদ্ধি করতে চাই তখন যদি কারোর কাছে কিছু সকলেই অর্থ প্রদান করবেন এই মন্দির বৃদ্ধির জন্য যাতে সম্প্রদায়ের নাম আরও বৃদ্ধি হতে পারে এইভাবেই আমাদের স্থানীয় পর্যটন কেন্দ্রগুলি দিনের দিন বৃদ্ধি করে হওয়া চলেছে এবং এটি আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে সকল মানুষের কাছে